আমার পড়া ধর্মীয় বই থেকে একটি স্লোগান শিখেছি সদা সত্যম বদায়তি এর অর্থ হচ্ছে সর্বদা সত্য কথা বলব এবং তাহা নিষ্ঠার সহিত পালন করব এটি আমাকে প্রভাবিত করেছে এই কথাটির অর্থ সর্বদা সত্য কথা বলা সর্বদা যদি আমরা সত্য কথা বলি তখন আমাদের জীবন থেকে অনেক পাপ মুছে যায় এবং আমরা খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে এই জন্য সর্বদা সত্য কথা বলা সকলেরই উচিত এবং সত্য কথা বলতে কখনোই ভয় পাওয়া উচিত নয় সর্বদা সত্য কথা বললে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে একটা মিথ্যে কথার কারণে কারোর জীবনও চলে যেতে পারে সেই জন্য আমাদেরকে সর্বদাই সত্য কথা বলাই উচিত এবং নিষ্ঠার সহিত সততার সহিত সেটি পালন করা উচিত এই জন্যই এটি আমাকে প্রভাবিত করেছে সর্বদাই এবং সকল সময়ে এই জন্যই আমি এটির প্রতি আকৃষ্ট